আমার কাছাকাছি কলেজ বলতে বিদ্যাসাগর কলেজ বলে একটি আছে মহাবিদ্যালয় বিদ্যাসাগর মহাবিদ্যালয় এবং সেটিতে আমাদের পরিবারের পড়াশোনা আগে কেউ করেনি আমি প্রথম যে টুয়েলভে উঠেছি এরপর গ্র্যাজুয়েট হয়ে ওখান থেকে গ্র্যাজুয়েট হতে চাই এবার স্নাতকোত্তরে পাশ হতে চাই এবং কলেজটির নাম হচ্ছে গিয়ে ওই বিদ্যাসাগর মহাবিদ্যালয় এটি আমাদের বাড়ি থেকে ছ কিমি দূরত্বে এবং সেখানে পৌঁছতে আমরা বাস ব্যবহার করে থাকি ধন্যবাদ